এগারো এগারো দুহাজার ছয় বাইশ এক দুহাজার চৌদ্দ উনিশ পাঁচ দুহাজার তেইশ এক দুই দুহাজার তেইশ পঁচিশ বারো দুহাজার বাইশ